হ্যালো হ্যালো বলছি আপনি কি সালমা খাতুন বলছি আপনার বাড়িতে কি দুধ পাওয়া যায় আপনি কি দুধ বিক্রি করেন বলছি আমার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে তো মোটামুটি দশ কেজি দুধ লাগবে তা আপনি কি দিতে পারবেন ও ঠিক আছে আর তাহলে আপনাদের বাড়ির লোক কেমন আছে দুধটা ভালো তো মানে পাতলা নয় তো ঠিক আছে তাহলে আমাকে একটু ওই দু দিন পর আমাকে দশ কেজি দুধ দিয়ে যাবেন ঠিক আছে হ্যালো মেয়ে বলছে আপনার মেয়েকে কোথায় ভর্তি করলেন ও ওই পড়াশোনা কেমন হচ্ছে মেয়ে ছেলের বলুন বলুন আমি কাটি নাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে ওই দু দিন পর দশ কেজি দুধ দিয়ে যাবেন আর দুধটা জন্য এখানে একটু ভালো হয় আমার বুঝতে পারছেন একটা অনুষ্ঠান আছে

এইবার রাখবো ফোনটা ঠিক আছে কেটেছেন